আমি ছোটো থেকে নাচ করার চেষ্টা করেছি এবং নাচ শিখেওছি কিছু না কিছু কিন্তু আর্থিক সমস্যার জন্য আমি কিন্তু সেটা পুরোপুরি চালিয়ে যেতে পারিনি কিন্তু আমি একবার একটা ইস্কুলের অনুষ্ঠানে আমি নাচের অংশগ্রহণ করেছিলাম যেখানে মা দুর্গা সেজেছিলাম সেটা আমাকে খুব ভালো লেগেছিল এবং আমি এরকম কোনো অনুষ্ঠান হলে সেখানে অংশগ্রহণ করতে চেষ্টা করি কিন্তু এবং না পারলেও সেখানে ছোটো ছোটো বাচ্চাদেরকে আমি শিখিয়ে দিই তারা নাচে অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং করে সেটা